পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার বলতে বলা যায় যে চল্লিশ না তিরিশ পারসেন্ট ছিল হয়তো এখন হয়তো আমার ঠিকটা জানা নেই আর ভারতের অন্যান্য রাজ্যের এবং দেশের সাথে তুলনা করলে দেখা যায় যে সব দেশের তুলনায় কেরালায় সবথেকে পশ্চিম ভারতের শিক্ষিতের হার বেশি এবং পশ্চিমবঙ্গে সেই তুলনায় হয়তো কুড়ি পার শতাংশ বা তিরিশ শতাংশ রয়েছে শিক্ষিতের হার ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় কেরালা সবথেকে শিক্ষিতের হার তো বেশি রয়েছেই এবং তাছাড়া মধ্যপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে যেগুলোতে শিক্ষিত পরিমাণ এখন দিনে দিনে বাড়তে চলে যায় দিল্লি এবং মুম্বাইয়ের মতো মাল্টি সিটি এলাকা তো যেখানে খুব বড়ো বড়ো উন্নয়ন চলছে আমাদের ব্যাঙ্গালোর পর্যন্ত খুব শিক্ষিত রয়েছে ব্যাঙ্গালোরে যেখানে অত্যাধুনিক টেকনোলজি দেকতে পাওয়া যায় যে জন্য ব্যাঙ্গালোরকে টেকনোলজি শহর বলা হয় আর আছে আদার্স অনেক ধরনের রাজ্য রয়েছে যেখানে আরো বেশি পরিমাণে দেক লক্ষ্য করা যায় আর কি